আমি আর আমার বন্ধুরা গত বছর সার্ফ করার জন্য দীঘায় গিয়েছিলাম লকডাউনে এতই আমাদের দিন খারাপ কেটেছে তাই আমাদের মনে হচ্ছিলো কোথাও কোনো নতুন ধরনের একটি অভিযান করে আসি তখন আমরা ভাবলাম কোথায় যাওয়া যায় তখন দীঘায় আমরা প্রথমে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা প্রথমে চেষ্টা করি সাঁতার কাটার সমুদ্রে কিন্তু প্রথমে আমাদের প্রচন্ড ভয় লাগছিলো তারপর ধীরে ধীরে আমরা সাহস জুগিয়ে সেখানে সার্ফ করতে নেমেছিলাম এবং আমরা খুব সফলভাবে সবাই মিলে উত্তীর্ণ হয়েছিলাম এই সার্ফ থেকে আমি শিখেছিলাম যে যদি আমাদের মনে সাহস থাকে তাহলে আমরা সেই কাজটা করতেই পারবো